চন্দ্রকোণা থেকে মেদিনীপুর যাব বলে একটি ভাড়া করেছিলাম গাড়ি দিয়ে গাড়িটি না আসার জন্য মালিককে একবার ফোন করলাম যে কিগো গাড়িটা পাঠাও তারপরে দেখলাম কিছুক্ষন বাদে গাড়িটি এসে হাজির হল ভালো আমরা সব রেডি হয়ে বসে আছি দিয়ে গাড়িটির গেটটি খোলার পর দেখলাম গাড়িটির সিটটি ছেঁড়া ঠিক আছে সিটটি ছেঁড়া গাড়িটায় চেপে পড়লাম খুব আনন্দিত আমরা যাচ্ছি মেদিনীপুর ঘুরতে তো যেতে যেতে যেতে যেতে একটু যাওয়ার পর দেখছি গাড়িটার টায়ার পাংচার হয়ে গেল একটু মনে দুঃখ লাগলো যাওয়ার সময় টায়ারটা পাংচার হয়ে গেল খুব আনন্দ করে যাচ্ছিলাম ঠিক আছে ড্রাইভার নেই টায়ারটা পাংচারটা সারালো দিয়ে তারপরে কিছুক্ষন যাওয়ার পর দেখছি হর্নটা কাজ করছে না রাস্তায় প্রচুর লোকজন ড্রাইভারেরও অসুবিধা হচ্ছে হর্নটা কাজ করছে না বলে দিয়ে ড্রাইভার ঠিক করল একটু হর্নটা তারপর দেখলাম আসতে আসতে একটু ভালো হল হর্নটা দিয়ে তারপরে আমি মালিককে ফোন করে বললাম কি গাড়ি পাঠিয়েছেন হ্যাঁ যে গাড়ির সিট ছেঁড়া এক নম্বর দু নম্বর গাড়ীর টায়ার পাংচার হয়ে যাচ্ছে তিন নম্বর হর্ন কাজ করছে না ড্রাইভারটার খুব অসুবিধা হচ্ছে সেই নিয়ে মালিকের সঙ্গে খুব তর্কাতর্কি অনেকক্ষণ ধরে হল তারপর কিছুটা যাওয়ার পর ড্রাইভারকে বললাম কি গাড়ি এনেছো অন্য গাড়ি আনলে তো ভালো করতে কারণ ভালো গাড়ি আমি বুকিং করার জন্য তো ভালো গাড়ি চেয়েছিলাম পয়সা কি তোমরা নেবে না পয়সা তো নেবে তোমরা তাহলে সেই নিয়ে ড্রাইভারের সঙ্গেও খুবই তর্কাতর্কি হল আমার আমার ড্রাইভারের কাছে এই হতাশা প্রকাশ করলাম আমি